কলমের লেখা তো ভালো হয় কিন্ত কলমটি হল একটা পরিবেশ বান্ধব নয় এমন পদার্থ দিয়ে তৈরি তাই কলমটি আমরা যদি ফেলে দেই তাহলে আমাদের মাটি দূষণ করে পরিবেশকে দূষিত করে কলমের যে কালি থাকে সেই কালিগুলি অনেক সময় আমাদের জামাকাপড়ে লেগে যায় তাই জামাকাপড় খারাপ হয় রঙ খারাপ হয় আবার কলম অনেক সময় কোথাও ফুটো হয়ে লেগে গেলে অনেকটা সেপটিক হয়ে যায় এবং আমাদের শরীরে ক্ষতের সৃষ্টি হয় আর কলম অনেক সময় চলতে চলতে মাঝখানে বন্ধ হয়ে যায় তখন চলে না তখন খুব অসুবিধার দেখা দেয়